উনিশ ছয় দুহাজার সাত কুড়ি এক দুহাজার আট একুশ দুই উনিশশো বাইশ বাইশ দশ দুহাজার এক সাত আট দুহাজার তেইশ